ভ্রমণের সময় পরিবহন হিসেবে অনেক পরিবহনই ব্যবহার করে থাকি যদি আমরা কাছে পিঠে ভ্রমণ করতে যাই যেমন কলকাতায় বাস অটো মেট্রো এসব ব্যবহার করি কিন্তু কখন দূরে কোথাও ঘুরতে গেলে আমরাটা ট্রেনে করেই বেশিরভাগ যাই নয়তো বিমানে করে যাই এবং স্মরণীয় কিছু আছে যেমন ট্রেনে করে পুরী গেছিলাম ওখানে রাত্রেবেলায় থাকতে হয়েছিলো ট্রেনের ভেতরে ট্রেনের মধ্যে রাত কাটানো একটা স্মরণীয় বলে মনে হয়েছে সবাই মিলে একসাথে যাওয়া ট্রেনে দুলতে দুলতে যাওয়া গান বাজনা খাওয়া দাওয়া রাতে রাতের জানালার পাশে ট্রেনের প্রাকৃতিক দৃশ্য দেখা ও খুব সুন্দর লেগেছিলো খুব স্মরণীয় তো পুরীতে গিয়ে পুরীর সমুদ্রে স্নান করা পুরীর কাপড় জাপড় কেনা জিনিসপত্র এরকম স্মরণীয় দিন হিসেবে রয়ে গেছে এগুলি আমার কাছে একটা স্মরণীয় জিনিস হিসেবে মনে হয়েছে পুরীর থালা বাসন কিনেছিলাম আমার থেকে বেশিভাগ দিদি মা বাবা এসব এরাই বেশিভাগ কেনাকাটি করে মেয়েরা বেশি এই বেশি কেনাকাটিতে এক্সপার্ট তো তাদের সাথে আমার যেতে হয়েছে এই পুরো জিনিসটাই আমার কাছে স্মরণীয়